আমি তো একজন পুলিশ কর্মী তো আমাদের দৈনন্দিন জীবন প্রতিদিন একরকম যায়না তো তাও ধরুন কোনদিন যদি সকাল ছটা থেকে ডিউটি আছে আমরা পাঁচটার সময় উঠি উঠে নিয়ে ব্রাশ করি ফ্রেশ হই করে কিছু একটু খাই তাপর ড্রেস পরি করে ছটার সময় ডিউটি চলে যাই ছঘন্টার ডিউটি বারোটা অবধি তারপর রুম আসতে আসতে সাড়ে বারোটা বেজে যায় এসে স্নান খাওয়া করি তারপর একটু বিশ্রাম করি তারপর যদি বিকালে ডিউটি থাকে তো ডিউটি যাই আর যদি টাইম পাওয়া যায় তাহলে একটু শরীরচর্চা করি কোনো সময় টাইম পাওয়া গেলে একটু বই পরি গান শুনি বা একটু হাটতে বেরিয়ে যাই আবার রাতে ডিউটি থাকে রাতে ডিউটি থেকে এসে আবার কোনদিন ধরুন একটা থেকে ডিউটি একটা থেকে তিনটে হল তিনটের সময় এসে নিয়ে আবার শুই এমনই মানে দৈনন্দিন জীবনে আমাদের কোনো ম্যাচ নেই